পশ্চিমবঙ্গে প্রচলিত প্রধান ধর্মগুলি হলো যেমন হিন্দু ইসলাম খিস্টান তারপরে জৈন বৈদ্ধ অন্যান্য ধর্মগুলি আছে আমাদের যেমন মুস ইসলাম ধর্মে আমরা ঈদে নামাজ পড়ি অন্যান্য টাইমেও নামাজ পড়ি ঠিক তেমনি হিন্দুদের কালী পুজো হয় দুর্গা পুজো হয় আমরা যেমন তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি তারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করে আমাদের বন্ধুবান্ধবরা আমাদের ঈদে কুরবানিতে আমাদের বাড়ি আসে আমরা একসঙ্গে মজা করি হইহুল্লোড় করি ঠিক তেমনি তাদের পুজোতেও আমরা অংশগ্রহণ করি মিলেমিশে থাকি এইভাবেই মানে আমাদের দেশের সাংস্কিতিক অনুষ্ঠানগুলিকে বজায় থাকে আমাদের এবং আমরা সবাই মিলেমিশে থাকি ভালো থাকি কোনো রকম কিছু বিদ্রূপ করি না করি না